আমাদের এইখানে অনেক ধরনেরই ধর্মের লোক বাস করে মানে আমরা পাশাপাশি অনেক ধর্মের লোকই একসাথে বাস করি কিন্তু তার মধ্যে যেহেতু আমি হিন্দু সেহেতু আমি হিন্দু ধর্মের কুসংস্কারেরগুলোর কথাই বলতে পারবো আমাদের কুসংস্কারের মধ্যে সর্বপ্রথম যেটা উঠে আসে আমাদের মানে বলে যে বিড়াল হচ্ছে গিয়ে পড়লে কালো বিড়াল বিশেষ করে পড়লে খুব খারাপ রাস্তায় যদি পরে মানে আমরা যাওয়ার পথে রাস্তায় কালো বিড়াল কাটলে সেটা হচ্ছে ক যাত্রা অশুভ হয় আর তারপরে হচ্ছে কাক ডাকলে বলে যে কোনো মৃত্যু সংবাদ আসবে এই বাড়ির হচ্ছে গিয়ে চৌকাঠে বসলে বলে যে এতে অনেক ক্ষতি হয় বাড়ির ধার দেনা বেড়ে যায় এরকম হচ্ছে বলে কিন্তু এইগুলোর কী অর্থ কেউ বলতে পারবে না কারণ এই সব যে কোনো ভিত্তি আছে বলে আমাদের কারোরই কোনো কিছু কোনো দিন মনে হয়নি যেহেতু আমরা অল্প হলেও পড়াশোনা করেছি সেজন্য কোনো দিনই মনে হয় না যে আমাদের কালো বিড়াল পড়েছে আজকে রাস্তা দিয়ে গেলে আমার দিন খারাপ যাবে আমার তো কোনো দিনই যায়নি আর এইগুলো কেন বলে কী জন্য বলে আমরা বলতে পারবো না এইগুলো না বলাই বোধহয় ভালো আর তাতে মানুষের ভয় অনেকটা বেড়ে যায় তার ফলে তার মনে হবে যে সারাক্ষণ হয়তো আমার দিনটা আজকের খারাপ যাচ্ছে এই যেমন হচ্ছে কাক ডাকছে মানে বাড়িতে হয়তো আজকের মৃত্যু সংবাদ আসবেই এরকম যে একটা ভয় সারাদিন মানুষের মনের ভেতর কাজ করবে সেইগুলো হচ্ছে কি কাজ করবে না যেইগুলো আমরা ছোটো থেকে বলা শুনে অভ্যেস সেইগুলো না হলেই বোধহয় ভালো